গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে সরকার অনেক কিছু করছে সরকার প্রথম কিছু করেছে মিড ডে মিল ব্যবস্থা অর্থাৎ দুপুরের মধ্যাহ্নভোজন স্কুলেই তারা বিদ্যালয়েই তারা করছে এর ফলে প্রত্যেকে স্কুল যেতে চাইছে মহিলাদের জন্য রয়েছে কন্যাশ্রী তাতে তারা আঠেরো বছরের পূর্বে বিয়ে থা না করে তার জন্য সরকার কন্যাশ্রী কে দিচ্ছে এছাড়াও সরকার বিনা পয়সায় বই খাতা স্কুলে জামা প্যান্ট থেকে আরম্ভ করে জুতো প্রভৃতি কিছু ফলে যার ফলে তারা শিক্ষা ব্যবস্থাকে গ্রহণ করছে এছাড়াও সরকার দিচ্ছে বহু স্কলারশিপ সেই স্কলারশিপের লোভে সেই স্কলের জন্যই তারা বিদ্যালয়ে যাচ্ছে এবং তাতে করে স্কলারশিপের পাশাপাশি তারা সু উচ্চ শিক্ষিত হচ্ছে